ভারতীয় মিডিয়া সম্পর্কে বলতে গেলে আমাদের আজকালকার যে খবরে চ্যানেলগুলো আছে সেগুলোতে যেখানে হয়তো মানুষ খেতে পাচ্ছে না কোথাও হয়তো বন্যা আসছে বন্যাতে কত লোক মারা যাচ্ছে সেইদিকে লক্ষ্য না রেখে ও ওই কোনও একটা ভালো বাড়িতে হয়তো বিয়ে কিংবা অনুষ্ঠান হচ্ছে সেই দিকে আর সাংবাদিক মেতে থাকছে যে আমাদের যে এলাকায় কত লোক অবহেলায় মরছে খেতে পাচ্ছে না দু মুঠো পানির জন্য ভাতের জন্য খেতে পাচ্ছে না যেখানে হয়তো পানির অভাব জলের অভাব সেখানে হয়তো সেই জলটা মানে স্বচ্ছভাবে দিতে পাচ্ছে না ওগুলো দিকে না রেখে যে আমাদের কদিন আগে আর জি করের ঘটনাটা ঘটলো হটাৎ করে মানুষটা মারা গেল তো ওখানে কোনও উল্লেখই হলো না আসামি ধরাই পড়লো না যে আমি ও ও আমরা ওখানে কীভাবে তদন্ত করি যে মানুষটাকে কে মারলো না মারলো ওগুলো কোনও পদক্ষেপ নেই সরকারের সরকার একটাই যে আমাদের এখানে কদিন আগে আম্বানি ছেলের বিয়ে হলো ওখানে ওই ছেলের বিয়েতে কটা গাড়ি কী কী খাবারের পদ রয়েছে বউকে কতটা কী দিলো এগুলো নিয়েই ব্যস্ত আমরা তাহলে এখন কোথায় পড়ে আছি ভা যেগুলো আমাদের দেখার দরকার সেগুলো দেখছে না আর যেগুলো আমাদের না দেখলেও চলবে ওগুলো নিয়েই এখন মিডিয়া ব্যস্ত